হ্যালো

হ্যাঁ বলছেন বলুন হ্যাঁ হ্যাঁ বলুন না আচ্ছা আচ্ছা হ্যাঁ কী সমস্যা হচ্ছে বলুন আচ্ছা গ্রামের তো উন্নয়ন আমাদের কাছে যতটুকু যা আসছে আমরা তো সম্পূর্ণভাবে করার চেষ্টা করছি আপনাদের যা যা প্রকল্প আমরা এসেছে ধরুন যে সমস্ত কন্যাশ্রী সবুজ সাথী খাদ্য সাথী যা যা এসেছে সবই তো আপনাদেরকে আমরা দিচ্ছি আমাদের যতটুকু সম্ভব হ্যাঁ বলুন আর আর কী

হ্যাঁ সে আমি দেখেছি আগের বছরের ইয়ে আমি দেখেছি কী অবস্থা ছিল ওটার আমরা একটা সার্ভে করেছিলাম একটা দলও তৈরি হয়েছিল সে সার্ভে করা হয়েছে তার সমস্ত রিপোর্ট আমরা ওপরে জমা দিয়েছি তো সেই অনুপাতে কাজ হচ্ছে হ্যাঁ ওটা নিয়ে আপনি কোনো টেনশন নেবেন না কিছু দিনের মধ্যেই আপনাদের পাকা রাস্তা করে দেওয়ার ব্যবস্থা আমি করেছি বুঝলেন সরকারি আধিকারিকদের সাথে আমার কথা হয়েছে এ নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওটা আপনার যে ব্যবস্থা মানে ইয়ে হয়েছে অসুবিধা হচ্ছে সেটা সলভ করে দেবো আর যদি কোনো প্রবলেম থাকে তো আমাদেরকে জানাবেন অবশ্যই আমরা আপনাদের স্বার্থে সব দিন আছি আপনাদের জন্য সব দিন কাজ করে যাব আচ্ছা আপনারা কোথা থেকে জলটা নিচ্ছেন আপনাদের ওখানে যে দক্ষিণ পাড়া যে সাবমার্সিবলটা আমরা এই কিছু দিন আগে করলাম ওই দক্ষিণ পাড়ার থেকে জলটা নিচ্ছেন না কোথা থেকে নিচ্ছেন আচ্ছা দক্ষিণ পাড়ায় তো খুব বড় মোটর বসানো হয়েছে মোটর আছে ওখানে তো খুব ভালো জল আসছে তো অসুবিধা তো হওয়ার কথা না ঠিক আছে আমি গ্রামের যে ইয়ে আছে তো তাকে বলে দেবো ওটা দেখার জন্য কী অসুবিধা হয়েছে তো ঠিক করে দেবে ঠিক আছে তো এগুলো এগুলো এগুলো আপনি গ্রামের প্রধান আপনি দেখুন এগুলো কীভাবে কী ঠিক করবেন সব কাজগুলোই তো আর এখান থেকে করলে হয় না আমাদের কাজ ছিল মোটর বসিয়ে দেওয়া আমি মোটর বসিয়ে দিয়েছি এবার যদি জল ঠিকঠাকভাবে না যায় সেই জিনিসগুলো আপনাদেরকেও একটু দেখে নিতে হবে তাই না সবসময় তো আর গ্রামের প্রধানকে ফোন করে দিলেই হলো না গ্রামের প্রধানই কি সব ঠিক করবে না কি তো আপনারাও আছেন দেখাশুনা করার জন্য একটু করুন নিজেরা ব্যবস্থা করে গ্রামের প্রধান কি নিজে গিয়ে ঠিক করবে আচ্ছা আচ্ছা তাহলে তাহলে এক কাজ করুন তাহলে তাহলে এক কাজ করুন যদি ওখানে জলের সাপ্লাই ঠিক হচ্ছে না অসুবিধা হচ্ছে আমাদেরকে একটা আপনার কতগুলো ফ্যামিলি এরকম অসুবিধা হচ্ছে জল পাচ্ছে না ফ্যামিলির সংখ্যাটা একটু দেখুন কতগুলো ফ্যামিলি পাচ্ছে না তাদের একটা লিখিত দিন লিখিত করে সবারই স্বাক্ষর করে আমার কাছে এসে সোমবার জমা দেবেন ঠিক আছে সেরকম হলে আমি আর একটা ইয়ে করব দু একটা টু এইচ পির ইয়ে এখনও বাকি আছে তাহলে ওটা আপনাদের তখন দিয়ে দেওয়ার ব্যবস্থা করব এভাবে তো আর হয় না ফোনে আপনি এক কাজ করুন সোমবার আসুন এসে একটা লিখিত করে সবারই স্বাক্ষর টাক্ষর করে এসে জমা দিন ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সোমবার দিন আসুন আর স্বাক্ষর করে নিয়ে আসবেন কারণ বুঝতেই পারছেন যে লিখিত ছাড়া কিছু হবে না আপনি তো জানেন এসব কাজ আপনাকে আর নতুন করে কী বলব বলুন না আপনি তো জানেন হুম ঠিক আছে হ্যাঁ রাখুন